সব ধর্মের মানুষগুলা একত্রিত হয়ে থাকে পুরুলিয়ার সবথেকে বড় পরব সবার থেকে বড়ো পূজা সেইটা হইলো দুর্গাপূজা বছরে একবার আসে চারদিন হয় গ্রামের মানুষেরা নবমীতে শহরে উঠে আসে গোটা রোডে জাম করে দে দমে ভিড় হয় দুর্গাপূজা সেই আনন্দিত হয়ে থাকে মেতে যায় তারপর গ্রামের মানুষদেরও কিছু পরব আছে যেগুলা হয় তোমার ভাদু টুসু মকর সংক্রান্তি এগুলোতে গ্রামের মানুষদের ভিড় দেখতে পারলে হলো তারা কাঁসাই নদী আসে মকর সংক্রান্তিতে টুসু নিয়ে ভিড় হয় গান উৎসবে মাতায়ে থাকে ইহারা তারপর আমাদের খ্রিশ্চানদের পরব আসে সেটা হচ্ছে বড়দিন বড়দিনে সব ধর্মের মানুষগুলা একত্রিত হয়ে আনন্দিত হয়ে থাকে চার্চে যায় সব মানুষগুলো ফুর্তি থাকে এই অনুষ্ঠানটি আনন্দিত হয়ে মাতায়ে থাকে তারপর আসে আমাদের মনসা পূজা এটাতে পাঁঠা বলি দেয় ভোরবেলাতে হাঁস বলি দেয় সবার ঘরে ঘরে সেদিনে হাঁস মাংস এবং পাঁঠার মাংস হয় তারপর আসে আমাদের মুসলমানদের পরব ঈদ ঈদে আসে সবাই একে অপরের গলা মিলায়ে হিন্দু এবং মুসলিম এরা ভায়ে ভায়ে হয়ে থাকে নিজের গলা মিলায় আর পরবটি তো মাতিয়ে থাকে একদম